আগের দিনে মানুষ কৃষির কাজের জন্য ব্যবহার করত লাঙ্গল কাস্তে এখন মানুষ সেই মাটিতে চাষের জন্য ব্যবহার করে ট্রাক্টর আর ধান কাটা বা তোলার জন্য ব্যবহার করে মেশিন মেশিনের সাহায্যেই ধান ঝাড়া হয় আবার মেশিনের সাহায্যেই ধান তুলে একদম বাড়িতে নিয়ে আসা হয় এছাড়াও আগে জলসেচের জন্য ব্যবহার করত সেচ ব্যবস্থা এখন সেই ব্যবস্থা কেটে নতুন পাম্প তৈরি হয় মাঠে মাঠে পাম্পের তৈরিতে জল সেখানে সেখানে পৌঁছে যায়